আমার এই মুহূর্তে দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা মনে এসেছে দু হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার